আমার গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ায় পাড়ার প্রায় সমস্ত লোক জড়ো হয় এবং প্রত্যেক ঘর থেকে একজন করে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শ্মশান ঘাটে যায় শ্মশানে যেয়ে সেখানে নিজেদের জায়গার বা থেকে লাগানো গাছ কেটে গাছের কাঠ নিয়ে যেয়ে সেখানে কাঠগুলিকে সাজিয়ে মৃত মানুষটিকে কাঠের উপর শুইয়ে তাতে ঘি আরও ঘি আর মাখিয়ে তিন পাক ঘুরে তার ছেলে মুখে আগুন দেয় এবং বাড়িতে এসে সবাই স্নান করে ঘর ঢোকে